এটি সমীর রেস্তোরাঁ আমি দুপুর একটার সময় রঘুনাথপুর বাসস্ট্যান্ডে একটি বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম কিন্তু এখন একটা কুড়ি বেজে গেল তাও আমার অর্ডারটি আসেনি এর কারণ কি